আমরা পশ্চিমবঙ্গে বাস করি আর পশ্চিমবঙ্গে প্রধান ভাষাই হলো বাংলা আর এই বাংলা ভাষায় প্রথমে যখন আমরা ছোটো ছিলাম সে সময় দেখেছি যে রেডিওতে সেই আমাদের বাংলা ভাষায় গান শুনতে এবং অনেক কিছু তার সেইগুলো সেইগুলো জিনিস আগে প্রথমে আমরা রেডিওর মাধ্যমে শুনতাম এবং তারপরে যেটা রেডিওর পরে আসতে শুরু করেছে এবং যেটা আমরা দেখেছি যে টেলিভিশন অনেক বেশি ছড়াতে শুরু করেছিলো এবং টেলিভিশন অনেক বেশি ছড়িয়ে গেছিলো এবং তারপরে যেটা এসেছিলো যে সংবাদপত্র এবং সেই সংবাদপত্রের যেটা আমরা যেই সংবাদপত্র আমাকে বেশ আমাকে যেটা ভালো লাগে সেটা হলো আনন্দবাজার সংবাদপত্র এবং সেই আনন্দবাজার সংবাদপত্রে আমি অনেক কিছু জানতে পারি এবং ওটা আমাকে অনেক বেশি ভালো লাগে এবং সেই সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক দূর দূরান্তের খবর অনেক অনেক জায়গায় যে জায়গাগুলোতে নতুন নতুন খবর হয় এবং এবং নতুন নতুন ঘটনা এবং নতুন নতুন জিনিস হয় সেইগুলো আমরা এই সংবাদপাত্রর পত্রের মাধ্যমে জানতে পারি এবং বাংলা ভাষায় এবং এই বাংলা ভাষার ভাষাটা অত্যন্তই সুন্দর একটা ভাষা যেই ভাষার মাধ্যমে আমরা অনেক কিছুকে এই এ ভাষাকে জানার মাধ্যমে আমরা অনেক কিছুকে জানতে পারি এবং সেই প্রিন্টার মিডিয়াতে যা বা সংবাদপত্রের মাধ্যমে এবং আমরা অনেক কিছুই জেনেছি এবং সেই সংবাদপত্রই আমাদেরকে অনেক ঘটনাকে জানতে সাহায্য করেছে যেটা হলো গুপ্ত কিছু বিষয় যেটা জায়গায় জায়গায় হয় এবং হয়ে হতে চলেছে হয়ে গেছে ওই সমস্ত জিনিসকে আমরা সেই সংবাদপত্রের এর সেই জায়গার মধ্যে আমরা দেখেছি এবং দেখতে চলেছি এবং দেখছি সামনেও সেই সেই প্রিন্টার মিডিয়ার মাধ্যমে এবং এই প্রিন্টার মিডিয়া এখন পুরো পশ্চিমবঙ্গের মধ্যে অনেক বেশি ছড়িয়ে গেছে এবং অনেক বেশি ছড়িয়েছে এবং এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এবং অনেক অনেক কিছু আমরা জেনেছি এবং জানতে পারছি এবং এটা অনেক সুন্দর একটা বিষয় যেটা বাংলা ভাষা আমরা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা অনেক বেশি ব্যবহৃত হচ্ছে প্রিন্টার মিডিয়ার মাধ্যমে এবং টেলিভিশনে এবং রেডিয়োর মাধ্যমে